কাছাকাছি নগর বা শহর রাজ্যে ভ্রমণ করার সময় আমি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের সম্মুখীন হয়েছি কারণ যখন কিছু বন্ধু তার পরিবারের কিছু জনকে নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমরা ওই জায়গায় বেড়াতে যাব বা ভ্রমণ করতে যাব তখন যেহেতু আমাকে বলেছিল আমি তাদেরকে নিয়ে যাচ্ছি সেহেতু তাদের পুরো দায়িত্বটা আমার উপর ছিল সেই জন্য তাদের সুরক্ষা করার জন্য আমরা রেখেছিলাম এবং আমরা কোনো ভ্রমণে গেলে সুরক্ষার জন্য বা সবকিছু ভালোভাবে যার জন্য সব কিছু এইসব রাখি ফার্স্ট এড বক্স বা কারো কিছু কোথাও চোট লেগে গেলে সেসব সুস্থ হওয়ার সবকিছু সরঞ্জাম বা ওষুধ জাতীয় জিনিস খেলে যাতে সুস্থ হয়ে যায় বা গাছগাছালি জাতীয় জিনিস ওসব থাকে এবং আমরা খুবই ভালভাবে নজর রাখি যাতে কারো না কিছু হয়ে যায় বা বাস থেকে যে ক্যাবে করে আমরা যাব সে ক্যাবে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় যাতে সেটার আমরা সঙ্গে সঙ্গে সমস্যা করতে পারি সমস্যার সমাধান করতে পারি কোনো রকম সমস্যা এলে যাতে আমরা সেটা খুবই তাড়াতাড়ি বা শীঘ্রই সমস্যার সমাধান করতে পারি যাতে কারো না কোনরকম ক্ষতি না হয় যাতে ভ্রমণ গিয়ে তারা ভালোভাবে খুব সুন্দরভাবে মজা বা আনন্দ উপভোগ করতে পারে